এখানে অবস্থিত স্টেডিয়াম গ্রাউন্ডে গ্রাউন্ডগুলিতে পরিচালিত স্থানীয় বা জাতীয় ইভেন্টগুলি কী কী এখানে পরিচালিত স্থানীয় জাতীয় ইভেন্টগুলি হলো কোনো বড়ো বড়ো টেস্ট প্রোগ্রাম বা খেলাধুলা খেলাধুলার খেলাধুলা হয় ওই ওই ইভেন্টে ওই গ্রাউন্ডগুলিতে ও স্থানীয় জাতীয় ইভেন্টগুলিতে ওই স্টেডিয়ামে খেলাধুলা হয় এবং বড়ো বড়ো অনুষ্ঠান হয় ওখানে কারা অংশগ্রহণ করবে এ ইভেন্টে এ ইভেন্টে যারা বড়ো বড়ো মানুষজন আছে সম্মানীয় মানুষজন আছে তারা থাকবে এবং যারা ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধুলায় যারা খেলেছে প্রাইজ পাবে তারা থাকবে এবং কতোজন লোক অনুষ্ঠান দেখতে আসবে এতে এতে কম সে কম আসে প্রায় কয়েক লক্ষ তিন থেকে চার লক্ষ জন আসে এবং কোনো কোনো অনুষ্ঠানে যখন স্টেজ প্রোগ্রাম হয় তখন আরো বেশি আসে সাত থেকে আট লক্ষ জন আছে এবং ক্রিকেট খেলা ফুটবল খেলা তাতেও অনেকজন লোক আসে এবং ফুটবল খেলাতে একটু বেশি প্লেয়ার হয় একটু বেশি প্লেয়ার বলে এবং ফুটবল খেলাতে বেশি লোকজন হয় ক্রিকেট খেলাতেও কম হয় না খুবই ভালোই হয় বড়ো বড়ো স্টেজ প্রোগ্রামে অনেকই লোক হয়